আমি ছোটোবেলায় ঠাকুমা বা ঠাকুরদার কাছ থেকে গল্প শুনেছিলাম এক নারী যে তার প্রেমিককে হত্যা করেছিল কিন্তু সে যখন পরক্ষণে বুঝতে পারলো যে সে তার সে তার প্রেমিককে হত্যা করেছিলো ভুলবশত তখন সে সমুদ্রে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং সমুদ্রের দেবতা তাকে সমুদ্রের দেবতা তাকে অর্ধেক মানুষরূপে এবং অর্ধেক মাছরূপে পুনরায় আবার জীবিত করে এবং সেখান থেকে মৎস্যকন্যা বা জলপুরী নামে পরিচিত আমি এও শুনেছি সমুদ্রে যারা মাছ ধরতে চায় এবং তাদের প্রেমের জালে আটকে বা জলপরি তাদের প্রেমের জালে আঁটকে বা তাদের ফাঁসিয়ে সাগরের দ্বীপে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে হত্যা করে এই ভুল ধারণাগুলো মানুষের মধ্যে প্রচলিত প্রচলিত আছে তো আমি এই তো আমি এই ভুল ধারণাগুলিকে উড়িয়ে দিতে চাই